গান করতে আমার খুবই ভালো লাগে গান বিষয়টা আমার কাছে খুবই পছন্দের ছোটো থেকে আমি গান শিখেছি এবং বর্তমান সময়ে এসেও দাঁড়িয়েও আমি গান শিখছি তাই গান আমার কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস আমার বেশিরভাগ সময় আমি গুনগুন করে গান করি গান করে থাকি আমার গুনগুন করা গানগুলির মধ্যে আমার পছন্দের কিছু গান রয়েছে যেমন রবীন্দ্রসঙ্গীত তো আমার খুবই পছন্দের গান রবীন্দ্রসঙ্গীত আমি প্রায়শই করি এবং গুনগুন করে গান করি যখন যেই গানটা আমার ভালো লাগে আমি সেই গানটাই আমি আমার গুনগুন করতে থাকি বাড়িতে বিভিন্ন কাজের মধ্য থেকে যেই কাজটা অতোটা গুরুত্বপূর্ণ না সেই কাজ করতে করতে আমি গান করে থাকি এছাড়া বিভিন্ন পুরোনো দিনের শিল্পী লতা মঙ্গেশকর আশা ভোঁসলে হেমন্ত মুখোপাধ্যায় এর এনাদের গান আমার খুবই পছন্দ এনাদের গেরা আমি প্রায়শই করে থাকি এবং বর্তমান সময়ে এসে দাঁড়িয়ে অরিজিত সিং শ্রেয়া ঘোষাল সোনু নিগম এদের গানও আমার খুবই পছন্দের এদের গানও আমি করি পুরোনো দিনের মানুষ এবং বর্তমান সময়ে নতুন দিনের মানুষের সাত গানগুলি আমার খুবই ভালো লাগে তাই আমি কোনো গানকেই পিছনে ফেলে রাখি না দুরকমই গান আমার খুব পছন্দ বাংলা গান হিন্দি গান ইংলিশ গান এই সব গানও আমার খুব পছন্দের প্রায়শই এই সব গান আমি গুনগুন করে করতে থাকি